হ্যাঁ বলছিলাম দাদা এটা কি ভেজিটেবিল শপ হ্যাঁ বলছিলাম আমার না সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো আমার কিছু ভেজিটেবলস লাগবে হোম ডেলিভারি দিতে পারবেন আর সামনে ভাইফোঁটার পরের দিন কি কি লাগবে সেটার লিস্ট আমি যদি অনলাইনে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে মানে ধরুন ওই যেগুলো লাগে আর কি সবজি পটল আলু বেগুন এই সব আর কি আর দাম কি রকম কি আছে জিনিসের একটু বলবেন না না কেন হবে না আমি তো আজকে বুক করছি তাহলে কেন আজকের দামে হবে না লিস্ট আমি আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি আপনাকে আপনি সেই মতোন বুকটা নিয়ে নিন তো পরে ডেলিভারি করে দেবেন আমার তো লাগছেও ভাইফোঁটার পরের দিন না হ্যাঁ লিস্ট আমি আপনাকে পাঠিয়ে দেবো তাহলে জিনিসপত্রগুলো একটু তাহলে ভালোভাবে দিবেন হ্যাঁ একদম টাটকা টাটকা যেন জিনিস হয় আচ্ছা ঠিক আছে তাহলে সব জিনিস আপনাদের ওখানে টাটকাই পাওয়া যায় তো হ্যাঁ আমি দেখলাম আপনাদের রেটিংসটা বেশ ভালো আছে আমি ওই জন্য আপনাদের ওখান থেকে ডেলিভারি নেবো বলে বললাম আচ্ছা আমি যদি ক্যাশ অন ডেলিভারি ছাড়াও অনলাইন পেমেন্ট করতে চাই তাহলে আচ্ছা তাহলে আমি কিন্তু ধরুন হাজার টাকার ওপরে যদি মাল করি কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা মানে হাজার টাকার ওপরে মাল করলে সবজি এক্সট্রা পাওয়া যাবে তাই তো আচ্ছা আর কিছু আছে অফার আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো পরে কন্ট্যাক্ট করে নেবো আপনার সাথে তাহলে হ্যাঁ ভাইফোঁটার পরের দিন হ্যাঁ আমি যোগাযোগ করে নেবো তাহলে পরে রাখছি তাহলে সেটা আমি পরে জানিয়ে দেবো আমি যখন অর্ডার করবো তখন আমি ওখানে অপশান দেখে দিয়ে দেবো হুম ঠিক আছে রাখছি তাহলে